হ্যাঁ আর বাড়ি ছাড়া প্রায় ছয় সাত কিলোমিটার দূরে একটা গ্রাম আছে সেই গ্রামের পেছন দিকে একটা সরু খাল আছে আর সেই খালের দুই ধারে সবুজ কাঁঠাল গাছের শুধু জঙ্গল আমি একবার ঘুরতে গিয়ে ওই জায়গাতে গিয়েছিলাম যেখানে গিয়ে সত্যি আমার খুব অসাধারণ লেগেছে বর্ষাকালে সরু খালটা জলে ভরে গিয়ে জল থৈ থৈ হয়ে গিয়েছিলো মনে হচ্ছিলো খালটা যেন আরও চওড়া হয়ে গেছে আর খালের পাড় অনেকটা বিস্তীর্ণ দুই ধারে আর সেই দুই ধারের পাড়ে কোথাও পটল চাষ হচ্ছে আবার কোথাও কিছু দূরে শুধু কাঁঠাল গাছের সারি লের বন আর পাট ছাড়া আর কিছু দূরে গেলে মাঠ ভরা জল থৈ থৈ করছে যেটা দেখতে সম্পূর্ণ যেন নদীর মতো দেখতে আর সেই দৃশ্যটা আমার মনে গেঁথে গেছে যেটা আমি অত সহজে ভুলতে পারবো না আমার জীবনের একটা সেরা দৃশ্য ছিল একটা আজও মনে হয় যে ওরকম দেখতে পেলে খুবই ভালো লাগে খুব সুন্দর লেগেছে আমার